বর্তমানে আমরা গ্যাস সিলিন্ডার ওভেন তারপরে এই যে হিটার ইন্ডাকশান এসব এসে আমাদের এখন খুবই সুবিধাজনক হয়েছে রান্নার পক্ষে এখন মিক্সচার মেশিন আগে স্কুল থাকেন নি আগে সিলে বাাটা হয়তো আগে কাঠে রান্না হত বনের পালা কিনে রান্না হইত এখন এই বৈদ্যুতিক আলোপে সিলিন্ডার এই গ্যাস ওভেন টোভেন সব দিয়ে আমাদের রান্নার পক্ষে দমে সুবিধা হয়েছে আগে রান্না করতে প্রচুর কষ্ট হইতো এখন অতো অসুবিধা নেই কম সময়ের মধ্যে দুটো গ্যাসে রান্না হয়ে যায় ইঞ্জেকশানে যেমন তাড়াতাড়ি হয় আগে সিলে বাড়তে হইতে হয় এখন মিক্সচার মেশিন মিক্সচার মেশিনে এটা মিক্সচার মিশিয়ে এ বই কারেনে সাহায্য মশলা কষা হয়ে যায়